আমি আগে কখনো আঁকা শিখিনি আর আমার ছেলেরা এখন যে আঁকা শিখছে তার জন্য আমি নিজে খুব গর্বিত মনে করি বা তার নিজের মাস্টারদের কাছে যে ছেলেরা আঁকতে যাচ্ছে তার জন্য যে কোথাও অনুষ্ঠান হলে সেখানে যে তারা পুরস্কার পাচ্ছে তাতে আমার মনে হয় তখন যে আমরা কখনো তো পারিনি তো ছেলেদের দেখে আমার মনে তখন গর্বিত হয় যে হ্যাঁ ছেলেরা আঁকতে পাচ্ছে বা সুন্দর দেখাচ্ছে আঁকতে আঁকতে তখন আমার ছেলে তখন বলে বাবা তোমাকে একবার আঁকি দেখি কেমন আঁকতে পারি কিনা সেরকম তো ভালো আঁকতে পারিনি দেখি তোমাকে পারি কিনা সেরকম করে আমাকে আঁকতে লেগেছে ছেলে আনন্দ সহিত সে আঁকতে আঁকতে আঁকতে আঁকতে দেখে দেখে দেখে দেখে দেখলাম খুব সুন্দরই করেছে তো তাতেও দিদিমণিকে দেখাতে দিদিমণি তারা পুরস্কার দিয়েছে সেই পুরস্কার দেওয়ার পর তখন আমি আনন্দিত গর্বিত হলাম যে আমরা তো কখনো এরকম শিখতে পারিনি ওরা দেখে নিই এখন ছেলেরা করছে সেটার জন্যই আজকে আমি গর্বিত